বর্তমান সময়ে নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই পুরুষদের সাথে কাঁদে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা খেলায় তারাও অংশগ্রহণ করে চলেছে আমার দেখা কিছু মহিলা যারা ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে ভারতকে প্রতিস্থাপনা করে এসেছেন পি ভি সিন্ধু ব্যাডমিন্টন হরমনপ্রিত কৌর ক্রিকেট হরমোনপ্রিত মিতালি রাজ ক্রিকেট মেরি কম বক্সিং এছাড়া আরও অনেক মহিলা রয়েছে যারা ভারতের হয়ে বিশ্ব দরবারে তাদের নাম এবং খ্যাতি অর্জন করে চলেছে ভারতের মহিলারা এখন প্রত্যেক খেলাতেই অংশগ্রহণ করার জন্য সুযোগ পান এর মধ্যে বিশেষ কিছু উল্লেখযোগ্য খেলা যেগুলোতে ভারতের মহিলারা অংশগ্রহণ করে থাকেন এগুলো হল ভলি ফুটবল ক্রিকেট বক্সিং আরচার এই ইত্যাদি খেলাগুলোতে ভারতের মহিলারা অংশগ্রহণ করেন এছাড়াও আরও বিভিন্ন খেলা রয়েছে যেগুলোতে ভারতের মহিলারা অংশগ্রহণ করেন এবং যেগুলোতে করে না সেগুলোতেও তারা যদি চায় অংশগ্রহণ করতে পারেন